হ্যাঁ না বিভিন্ন ধরনের শাকসবজিও পাওয়া যায় আর আমাদের এখানে তো তো ফলের কার্টনও পাওয়া যায় ফল সমেত মানে কত কী নেবেন আপনি সেটা বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এবার দেখুন যেমন আপনি নেবেন শাকসবজি তো এখন বুঝতেই পারছেন এখন তো একটু চড়া দাম হবে সব কিছুতেই ইঁচড় বলো বা এখন যে নতুনভাবে সজনে ডাঁটা উচ্ছে হ্যাঁ যেমন লাগে একটা অনুষ্ঠান বাড়িতে যে যেরকম লাগে সেরকম অনুসারে দামটা একটু চড়াই হবে আর ফলের দিকটাতে কিন্তু মৌসুমি তোমার প্রায় দুহাজার টাকা করে কার্টন এই সব এরকম রয়েছে ফলের তো পুরো কার্টন আপনি যেমন নেবেন হ্যাঁ দেখুন আপনি তো আর আপনি তো আর রোজের নিতে আসছেন না আপনি একটা অনুষ্ঠানের জন্য নেবেন যেহেতু বেশিই নেবেন তো আমি ছাড়বাদ করে আপনাকে দিতে পারি বুঝতে পেরেছেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবই পাওয়া যায় ফলও পাওয়া যায় শাকসবজি নতুন মানে একদম টাটকা একদম মানে সকালেই নিয়ে এসে আমার দোকানে রাখা হয় এবং আমাদের বাসি মাল কোনো বিক্রি করা হয় না আর যেহেতু আপনি পুজো অনুষ্ঠান বাড়ির জন্য নেবেন বলছেন তাহলে আপনি আসবেন আমি অবশ্যই ছাড়বাদ করে আপনাকে আমি জিনিস দিয়ে দেবো আপনার যা লাগবে আমি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার যেদিন লাগবে আপনি এসে নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখুন হ্যাঁ